আমি বাড়ির আশেপাশের এলাকাগুলিতে ড্রেন পরিষ্কারের কথা বলি তারপরে অবাঞ্চিত ঘাস কাটার কথা বলি এবং রাস্তার আবর্জনা পরিষ্কার করে দু ধারে গ্যামাক্সিন দিতে বলি